হ্যাঁ কী করছো ও তুমি যে বলেছিলে আজকে জলদি আসবে আজকে একটু দোল যাত্রার জন্য বাজার করতে যেতাম মনে নেই ওটা আচ্ছা ঠিক আছে জলদি এসো আর ভেবেছ কি কী কী কিনবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ততক্ষণ সবাইকে ফোন করে জিজ্ঞাসা করে নিচ্ছি যে কে কে আসবে তাহলে অতগুলোই কিনব নাহলে বেশি হয়ে গেলে তো মানে সবাই আসবে না তখন জামাগুলো অনেক বেশি হয়ে যাবে না হ্যাঁ আমি মোটামোটি দেখেছি যে কে কে আসবে আচ্ছা হ্যাঁ আর বলছিলাম যে এখন তো অনেক রঙ বেরঙয়ের টুপি বেরিয়েছে ওইগুলো কিনলে ভালো হতো না ধরো বাড়িতে তো পাঁচটা বাচ্চা আছে তো তাদের জন্য পিচকারি কিনতে হবে আবার বলো কী বলছিলে আচ্ছা আর ও মিষ্টি এগুলো সব বলে দেবো দোকানে যেন সেই দিনে দিয়ে যায় আর তোমার মাথায় কিছু বুদ্ধি আছে যে যেগুলো করলে সেইদিনটা আরও ভালো হবে অনেক লোক তো আসছে হ্যাঁ হ্যাঁ ওটাও বলতে পারো আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা সেইদিন না বাইরের থেকে খাওয়ার আনিয়ে নিলেই ভালো হবে হুম কী কী বলা যায় বলো তো খাবার এই দিনটা বাঙালিভাবে না করলেই হয় একটু অন্যরকম করতাম ফ্রায়েড রাইস ধরো আচ্ছা কিন্তু শেষে মিষ্টি দেবে হ্যাঁ হ্যাঁ আর আইসক্রীমও বলে দেবে পুরোটা দোকানে বলে দিয়ে চলে এসো যেন সেই দিনে আর কিছু না অসুবিধে হয় হ্যাঁ হ্যাঁ আর বলছিলাম যে কতক্ষন লাগবে তোমার বাড়ি ফিরতে আচ্ছা আর আমি বলছিলাম যে সবুজ হলুদ বেগুনি নীল এই সব রঙের কিন্তু আবির আমি কিনব তখন দোকানে গিয়ে নিয়ে বলবে যে এগুলো কিনবে না বেশি দাম ওটা কিন্তু চলবে না আচ্ছা ঠিক আছে তাহলে রাখি হ্যাঁ তুমি জলদি এসো বাড়ি